টুম্পা বলছি তুমি কে

আচ্ছা বল বলো হ্যাঁ হ্যাঁ করি তো হ্যাঁ আমিই গিয়েছি কিন্তু মাঝে মধ্যে একটু যেতে পারি নি কিছু কারণের জন্য ঠিক আছে আমার কাছে যেগুলো আছে আমি তোমাকে পাঠিয়ে দেবো আচ্ছা আমি হুম হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো আমি পেলে তোমাকে পাঠিয়ে দেবো হ্যাঁ ভালো আছি তোমার শরীর কেমন আছে এখন হ্যাঁ আচ্ছা

হ্যাঁ মোটামোটি ভালোই তো পড়ান দেখি ভালোই লাগে এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে